ঝাড়গ্রাম জেলার প্রধান শিল্প হলো কাষ্ঠ শিল্প এখানে অর্থনৈতিক চালক হিসাবে এখানে ট্রেন এবং লরিটাই বেশি ব্যবহার করা হয় এছাড়া এই জেলাতে কারখানা আছে সেইটি কারখানাটি হলো এই পেপার কারখানা